আমার বাড়িতে সামনের দিকে অনেকটা জমি ছেড়ে তার বাউন্ডারি দেওয়াল করা আছে তাই আমি আমার সামনের যে জমি আছে সেই জমির উপরে বাগান করতে চাই আমি সেই বাগানটিতে প্রথমে উর্বর মাটি ফেলে তার মধ্যে সার দিয়ে তার মধ্যে কিছু চারাগাছ পুঁততে চাই যেগুলি নানান ধরনের ফল বা ফলজাতীয় বা ফুলজাতীয় গাছ আমি লাগাতে চাই তার মধ্যে কিছু কিছু বড়ো গাছও থাকে বড়ো গাছও থাকবে এবং কিছু কিছু মাদা মাঝারি ধরনের গাছও থাকবে এবং সাধারণত ফুল গাছ বেশি আমি আমার বাগানে লাগাতে চাই যাতে ফুলের গন্ধে আমার ঘর ফুলের গন্ধ আমার ঘরের চারিদিকে ছড়িয়ে পড়তে পারে